আমাদের পার্শ্ব ব্যবসা বলতে আমাদের সাধারণত পার্শ্ব ব্যবসা হলো ধান আলু তিল এই তিনটে জিনিস কে নিয়েই আমরা ব্যবসা করি চাষ করি আর ব্যবসা করি এবং এই ব্যবসা আমাদের এখানে কোনো সামনা সামনি মিল নেই আমাদেরকে লোকাল সাধারণত ব্যবসাদারকে বিক্রয় দিতে হয় এই বিক্রয় দেওয়ার ফলে কি হয় এখানে ওরা খুব কম দামে কিনে আর অথচ মিলে যখন দেয় তারা তখন বেশি দামে বিক্রি করে দিয়ে তাদের লাভটা প্রফিট হয় কিন্তু তাতে আমাদের ব্যবসায় তখন ক্ষতি হয়ে যায় আর যে যে ব্যবসা এখানে আমাদের ব্যবসা পাট চাষটা খুব কম হয় পাট সোনা তো খুব কম কমই হয় এবং সেটা আমাদের সবার পক্ষে সম্ভব হয়নি তাই আমরা ওই কাজটা বন্ধ করে দিয়েছি আমাদের সাধারণত ব্যবসা হচ্ছে ধান আলু তিল আর গম চাষ এগুলো নিয়েই আমরা সংসার চালাই এবং ব্যবসা ও করি যা সামান্য লাভজনক দেখতে পাই এই নিয়েই আমাদের সংসার চলে